অবশ্যই আমি পাঁচজনের নাম বলতে পারব আশেপাশে থাকা যেমন আমার সাথে সবসময় থাকে রাব্বানি হুসেন সানি রায় রাকিব রাব্বি মুজিবুল আলম শিয়া আখতার এরা হচ্ছে সবসময় আমার সহকর্মী এবং বন্ধু আমরা সবসময় একসঙ্গে মিলেমিশে কাজ করি সবসময় বিপদে আপদে খুশিতে সবার জন্মদিনে সব কিছুতে আমরা সবসময় চলাফেরা করি তাই আমার না এদের নাম সবসময় মনে থাকে আর এটা মনে রাখারই কথা